আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায় আছে যেমন বাঙাল ঘটি মুচি বাগদি কাওড়া বুনো জেলে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সম্প্রদায় আছে তার মধ্যে জেলে হচ্ছে একটি সম্প্রদায় যেমন তারা নদীর ধারে বসবাস করে এমন একজন ব্যক্তি যিনি জলের ভেতর থেকে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীকে ধরেন বা সেল ফিশ সংগ্রহ করেন সাধারণভাবে যারা মাছের ওপর নির্ভর করে এবং জীবিকা নির্বাহ করে তারা হচ্ছে জেলে যারা মাছ ছাড়া কিছুই বোঝে না যারা মাছ সংগ্রহ করে তাদের সংসার চালায় এবং সংসারটাকে উন্নত করার চেষ্টা করে যেমন তারা নদী বা পুকুর জলাশয় থেকে জাল দিয়ে বা ছিপ দিয়ে মাছ ধরে ধরে সেগুলোকে সংগ্রহ করে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে সংসারের কাজে লাগায় এবং সংসারটাকে উন্নত করে তাই জেলেদের প্রধান কাজ হচ্ছে মাছ ধরা তারা মাছটাকে সংগ্রহ করে তাদের জীবন অতিবাহিত করে